আমি গতকাল এয়ারপোর্টে যাওয়ার জন্য একটি ট্যাক্সি বুক করি এবং সেই ট্যাক্সির ড্রাইভারটি আমাকে যখন নিতে আসে সে প্রায় আধ ঘন্টা দেরি করে এসেছিলো আমার বাড়িতে এবং আমাকে নিয়ে যখন সে যায় যেতে যেতে রাস্তাতে অনেকবার দাঁড়িয়েছে এবং তার নিজস্ব কাজের জন্য অনেকবার গাড়ি দাঁড় করিয়ে রেখে সে কোথাও চলে গিয়েছিলো এই জন্য আমার এয়ারপোর্টে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো এর ফলে আমার যেই ফ্লাইটটি ধরার কথা ছিলো আমি সেই ফ্লাইটটি ধরতে পারিনি কারণ আমি অনেকটাই দেরি করে সেইখানে পৌঁছেছিলাম কিন্তু আমি বুক করার আগে ক্যাব ড্রাইভারকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে সে আমাকে সময়মতো পৌঁছে দেবে কিনা এবং প্রয়োজন পড়লে সে অনেক আগেও বেরিয়ে যেতে পারে কিন্তু সেই ক্যাব ড্রাইভারটি আমার কোনো কথাই শোনেনি এবং সে নিজের দরকারের জন্য আমার অনেকটাই দেরি করিয়ে দেয় এর ফলে আমি আমার ফ্লাইট মিস করি এই জন্য আমি চাইবো যে ওই ক্যাব ড্রাইভার বা ওই সংস্থার কাছ থেকে যে আমার ভাড়াটি যেন রিফান্ড করে দেওয়া হয়